গতকাল আমি কেশিয়াপাতা বাস স্ট্যান্ড থেকে কেশিয়াপাতা জলের ট্যাঙ্কির ওখানে আর্সেলান থেকে একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম এবং সেটা অর্ডার করেছিলাম আমি বিকাল দুটো নাগাদ কিন্তু যখন ডেলিভারি বয়টি আসে খাবারটা দিতে সে অনেক দেরি করে আসে এবং তার ব্যবহারটা এতোটাই খারাপ ছিলো সে আমাকে দুবার ফোন করেছিলো কিন্তু আমি ফোনটা কোনো একটা কারণবশত ধরতে পারিনি যার জন্য যে ছেলেটি এসেছিলো খাবারটা দিতে তার ব্যবহার এতোটাই খারাপ ছিলো যে আমি আমার খুব খারাপ লেগেছে তো আমি এই বিষয়ে একটু কমপ্লেন করতে চাই